বছরের পর বছর বিনোদন ভারতের বিনোদন অনেকটাই শিল্পকে বিকশিত করেছে কারণ একন বিনোদন বলতে বোঝায় টিভি সিরিয়াল মোবাইল ফোন সোশ্যাল মিডিয়া এইগুলোই হচ্ছে সব থেকে এখন দেশের সবচেয়ে বড়ো বড়ো বিনোদন সা এখন সব থেকে বিনোদনে আছে ইউটিউব ইনস্টাগ্রাম এরকম ধরনের কিছু সোশ্যাল মিডিয়া যেইগুলো থেকে মানুষ অনেক রকম এন্টারটেনমেন্ট হতে পারে এছাড়াও ভারতের লোকেদের যে রকম বিষয়বস্তু দেখতে পছন্দ তারা হচ্ছে সিরিয়াল দেখে টিভিতে প্রচুর পরিমাণ সিরিয়াল দেখে যতো গল্প যতো বাস্তবিক ঘটনা ঘটে সেরকম নিয়ে যে সিরিয়ালগুলো করে সে সিরিয়াল দেখতে সবাই পছন্দ করে তার মধ্যে তো আমার ঘরের লোকও দেখে প্রায়ই সন্ধেবেলা হলেই বসে পড়ে টিভির সামনে নিয়ে নানা রকমের সিরিয়াল দেখতে থাকে এছাড়াও যে বিনোদনগুলো থাকে সেগুলো হচ্ছে ইউটিউব এমনি আরও অনেক কিছু সোশ্যাল মিডিয়া যেইগুলো যাদের কাছে বড়ো বড়ো ফোন থাকে তারা সেই ফোন দেখে করে নেয় সে ফোন দেখতে দেখতে তাদের দিন কেটে যায় এই রকমভাবে যে একটা বিনোদন বিকশিত হতে পারে মানে একটা এক একজন মানুষ এক একরকম ধরনের বক্তব্য পেশ করছে সোশ্যাল মিডিয়াতে মানে মানুষ আজ কতটা উন্নত হয়ে গেছে সেটা কিন্তু সোশ্যাল মিডিয়া দেখলে বোঝা যায়